বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা তাই আমরা ছোটোর থেকে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি বাংলা ভাষাতেই আমাদের গদ্য পদ্য বিভিন্ন ছোটো গল্প নাটক ইত্যাদি পড়তে হতো আমরা যেহেতু কলকাতায় থাকি তাই আমাদের প্রথম ভাষা হলো বাংলা এমন কী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর সবাই বাংলা ভাষাতেই কবিতা গান গল্প সব লিখেছিলেন বাংলায় সব শিল্পই বাংলা ভাষা হয়ে এসেছে ইতিহাসের যুগ থেকেই